সাঁতার কাটতে গেলে নিজেকে হাইড্রেট রাখতে হয় কারণ সাঁতার কাটতে কাটতে আমাদের গলা শুকিয়ে যায় তো তো সেই জন্যে আমাদের ঠিক পরিমাণে একটু জল খেয়ে যেতে হবে সাঁতার কাটতে এছাড়াও সাঁতার কাটার আগে আমাদের ভরপেট খাওয়া উচিত নয় তাহলে বমিভাব আসতে পারে সেই জন্যে একটু হালকা খাওয়ার খেয়ে সাঁতার কাটতে হবে এছাড়াও জলটা ঠিক মতো খেয়ে সাঁতারটা কাটতে হয়